আমার কাছে যে লাপটপটা আছে সেটা আমি ব্যবহার করছি যার জন্য সবসময় ব্যবহার করতে মন যাচ্ছে সেটি নেতিবাচক হয়ে উঠছে